বই পড়তে বলতে আমি নামাজ শিক্ষা কেতাব যেগুলো আমাদের ভালো লাগে আমার ভালো লাগে আমি সেগুলো পড়তাম আর সেগুলো কিনে পড়েছি বেশ ভালোই লাগতো আর এখন ইলেকট্রনিক উপায় বলতে গুগুলে সার্চ করে যেগুলো পাওয়া যায় ওয়াজ গজল বা বড়ো বড়ো দুয়া কেয়াত সুরা এগুলোও বেশ ভালো লাগে এগুলো গুগুলে সার্চ করলেই পাওয়া যায় বেশ ভালো সুন্দরও লাগে আমি এগুলোকে শুনি আর অডিও শুনেছি সুন্দর লাগে ওগুলোও গজল কেরাত বিভিন্ন শুনে বিভিন্ন রকম কেরাত গজল ইত্যাদি সুরও বিভিন্ন জিনিস শুনতে ভালো লাগে